আমার নিজের বাগান রক্ষণাবেক্ষণের সময় আমি দেখেছি যে আমি বাগানে অনেক ফুল গাছ সবজি গাছ এবং ফল গাছ লাগিয়েছি তাতে প্রচুর পোকামাকড় কীটপতঙ্গ এসে আমার বাগান নষ্ট করে দিচ্ছে গাছের পাতা খেয়ে নিচ্ছে গাছের ডগাগুলো কেটে দিচ্ছে আর মশার উপদ্রবও হয়েছে প্রচুর তাই আমাকে বাধ্য হয়েই এখন কিন্তু একটু কীটনাশক ঔষধের দিকে যেতে হবে ভাবছি প্রথমে কিন্তু আমি আমার নিজের তৈরি কৃত্রিম প্রয়োগগুলো করলাম দক্তা পাতার জল গোবর জল কিন্তু তাতেও দেখছি সচরাচর কমছে না আমার শখের শাকের গাছগুলো খুব পোকায় নষ্ট করে দিয়েছে আমার বিভিন্ন ফল গাছগুলো পোকাতে কেটে দিচ্ছে ছোট্ট ছোট্ট পেয়ারার গুটি আমার পেয়ারা গাছে পেয়ারা গুটি ধরেছে কিন্তু ওই গুটিতেও ঠিকঠাক রাখা যাচ্ছে না গুটিগুলোও পোকায় কেটে দিচ্ছে ফুল কেটে দিচ্ছে নষ্ট করে দিচ্ছে নারকেল গাছেরও পোকা লেগে গেছে খুব পিঁমড়ে লেগেছে মশার উপদ্রবও হয়েছে পোকামাকড় এত বেড়েই চলেছে যে আমি আমার বাগানটাকে নিজে হাতে যত্ন করেও সুন্দর রাখতে পারছি না শুধুমাত্র এদের জ্বালায় এরা কী যে খায় তার ঠিক জানি না কিন্তু আমাদের গাছগুলোকে এত নষ্ট করে দেয় যে আমরা ভবিষ্যতে এগুলো থেকে আমরা টাটকা সবজি শাক ফলমূল খাব সেগুলোও পারছি না এত পোকা তাই আমি একটু কীটনাশক ঔষধের দিকে যাব যাতে পোকামাকড় কীটপতঙ্গ মশা সবগুলোই নষ্ট হয় আমার ক্ষেত খামারে আমার বাগানটা শখের বাগানে আমরা এগুলোকে আর থাকতে দিতে পারি না সবসময় তাই আমাকে এই কীটনাশক ওষুধ বাজার থেকে গিয়ে আমি কীটনাশক ওষুধ কিনে এনে সেটা স্প্রে করলাম তারপর দুদিন পরপর স্প্রে করার পর দেখলাম অনেকটাও পোকার উপদ্রব কমেছে কিন্তু আবার দিন পনেরো কুড়ি যেতে না যেতেই আবার প্রচুর পরিমাণে পোকা কীটপতঙ্গদেরকে মশাদেরকে দেখা যাচ্ছে তখন আমি ভাবলাম কি করব তাহলে আমাকে আবার কীটনাশক দিতে হবে এভাবে আমার ফসলগুলোও নষ্ট হয়ে যাচ্ছে ওরাও মারা যাচ্ছে খারাপ লাগলেও কিছু করার নেই দিতে তো হবেই আমাকে কি এইভাবেই আমি আমার বাগানটাকে রক্ষণাবেক্ষণ করব এই সময় আমি ওই সমস্যার সম্মুখীন যখন হয়েছি আমাকে এই কীটনাশক দিয়েই সমস্যার সমাধান করতে হবে